আমাদের একটা পারিবারিক রেসিপি আছে সেটা হলো বিরিয়ানি আমার বাবা খুবই ভালো বিরিয়ানি বানায় এবং স্বাদটাও খুবই সুন্দর হয় আমি আজ পর্যন্ত যতো দোকানে বিরিয়ানি খেয়েছি সত্যি কথা বলতে আমি আমার বাবার মতোন বিরিয়ানি কোথাও পাই নি তারপরে আমিও বাবার দেখে দেখে নিজে বিরিয়ানি শিখেছি এবং আমিও মোটামুটি একটা ভালো বিরিয়ানি তৈরি করতে পারি বিরিয়ানি তৈরি করার জন্য পোথমে একটা পাত্রে চালগুলোকে ভালোভাবে ধুয়ে সেটাকে সিদ্ধ করে নিতে হবে আর এই বিরিয়ানি জন্য বাসমতী চালই দরকার কারণ লম্বা লম্বা দেখতে হয় তো বিরিয়ানির চাল লম্বা লম্বাই হয় তাই আমাদের ওই বাসমতী চালই দরকার তারপরে একটা পাত্রে বড়ো বড়ো সাইজের আলু কেটে নিতে হবে এবং মাংস লেগ পিস ভালো ভালো দেখে মাংসও কিনে নিতে হবে তারপর ওই দুটোকে ভালোভাবে একটু রান্না করে নিতে হবে মশলা দিয়ে যে সমস্ত মশলা লাগে সেগুলোকে নিয়ে ভালোভাবে রান্না করে নিতে হবে তারপর একটা বড়ো হাঁড়িতে প্রথমে আলুগুলো দিয়ে দিতে হবে তারপর মাংসের দিয়ে দিতে হবে তারপর যে সি চালটা সিদ্ধ করা ছিলো ও সেই চালটাও দিয়ে দিতে হবে তারপরে ওপরে ওপরে দিতে হবে ভিনিগার বেরেস্তা আরও কী যে সমস্ত জিনিস প্রয়োজনীয় জিনিস দরকার সে সমস্ত কিছুও দিতে হবে তারপর দিতে হবে আমাদের সবার প্রিয় ঘি ঘি দেওয়ার পর সেটাকে ভালোভাবে কিছুক্ষণের জন্য ও দমে দিয়ে দিতে হবে তারপর আমাদের বিরিয়ানি তৈরি হয়ে যাবে এবং সেটাকে নামিয়ে নিতে হবে